ভারত রাজ্যের বেশ কিছু জায়গা আছে যেগুলি বেশ গুরুত্বপূর্ণ এই জায়গাগুলি ঘোরার জন্য ট্রাভেলিংয়ের জন্য খুবই দারুণ এর মধ্যে একটি হলো ওয়েস্ট বেঙ্গলের দীঘা

এগুলো সমুদ্রের উপকূলবর্তী জায়গা যেখানে সমুদ্রের ঢেউ আছড়ে পড়া ঝাউ বাগান বিভিন্ন ধরন মাছের প্রকার দেখতে পাওয়া যায় দীঘাতে সাধারণত তারা মাছের অনেক ধরনের জিনিস পাওয়া যায় এর পরেও এখানে অনেক কটা মাছ যেগুলো আছে বর্তমান সময় যে মাছগুলো আমরা চোখে দেখিনি সেইসব মাছের এখানে আছে এছাড়াও আমরা এখান থেকে বেরিয়ে উড়িষ্যা যাই উড়িষ্যায় অনেক টেম্পল আছে যেগুলো আমাদের ভাস্কর্য ঐতিহ্যবাহী মন্দির এরপর আমরা উড়িষ্যার বাইরে যদি যাই বিশাখাপত্তনম অনেকের স্বপ্নের শহর বিশাখাপত্তনম যেখানে আমাদের গঙ্গা পদ্মা নদীর এক মিশ্রণ ওই সংযোগস্থলে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ বলুন বিভিন্ন ধরনের ডিজাইন বলুন সমস্ত কিছু ওখানে পাওয়া যায় ওখান থেকে রঙ ফ্যাক্ট্রি আছে সেই রঙ ফ্যাক্ট্রি থেকে রঙের বিভিন্ন কারুকার্য পাওয়া যায় এরপরে যাই আমি দিল্লি দিল্লিতে আছে নিউ দিল্লিতে আছে লালকেল্লা এরপর আছে কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের তৈরি করা কুতুব মিনার